আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা

হুম হুম হুম হুম হুম হুম

হুম আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধে কিছু নাই হ্যাঁ টাকাটা তো আমাদের অটোতে তো দেখ দেখবে তোমার পাশেই মিটার লাগানো থাকবে ঠিক আছে আমাদের পার কিলোমিটার টাকা হয় ব্যাপারটা বুঝতে পারছো

হ্যাঁ পনেরো তো তুমি ধরো নাও তুমি কোথায় আছো বলো স্ট্যাচুটার সামনেটায় তাই তো ঠিক আছে তো ওখান থেকে হচ্ছে মোটমুটি তুমি এসো না একটা দেখে কর দেবো অ্যামাউন্ট বুঝতে পারছো ওই ধরো না ওই দেড়শো এরকম মতো পড়বে বুঝতে পারছ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ না না সেটা নয় আমরা নিজে পর্যটন যারা আছে পর্যটক খদ্দের সব সবাইকে ঘুরাই এবং আম আমি তাদের কাছ থেকে না সব থেকে সব সময় কমই নিই ঠিক আছে বুঝতে পারছ তোমরা এতো দূর থেকে এসছো তোমাদিকে ঘোরাবো বুঝতে পারছ বেশি টাকা নেব না ওরকম ঠিক আছে তো হচ্ছে আমি যাচ্ছি দাঁড়াও তুমি কোথায় যেন বললে ফটো গ্যালারি তাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে অসুবিধা নেই তোমার হচ্ছে আমি যাচ্ছি তো আমাদের মিটার আছে অটোতে লাগানো তুমি দেখতে পাবে কত টাকা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বিল হচ্ছে বুঝতে পারছ তারপরে এই যা ট্রাফিক জ্যাম বুঝতে পারছ তো হ্যাঁ হ্যাঁ কথাটা হচ্ছে যেতে একটু সময় লাগবে তো ঠিক আছে অসুবিধা নেই আমি হচ্ছে তোমাকে আনতে যাচ্ছি আমার এই একটা আছে প্যাসেঞ্জার আছে নামিয়ে আমি যাচ্ছি আনতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এই নম্বরটাই তো

যাচ্ছি যাচ্ছি পনেরো মিনিটে আমি যাচ্ছি ঠিক আছে হুম